আমি ওই ওষুধের অন্যান্য উৎসগুলি সম্পর্কে বেশ কিছু না জানলেও সামান্য সামান্য কিছু জানতে পারি যেমন আয়ুর্বেদ আয়ুর্বেদ হচ্ছে নানা গাছের পাচক রস থেকে তৈরি ঔষধি ওর থেকে নানা রোগ সেরে যায় সিদ্ধা ও এবং হোমিওপ্যাথি হোমিওপ্যাথিকও অনেকের রোগ অনেকের দীর্ঘদিনের রোগও সেরে যায় আমি হাসপাতালে যাওয়ার পরিবর্তে এই পদ্ধতিগুলি ব্যবহার করতে পছন্দ করি কিন্তু আমরা জানি যে এইসব ওষুধ ব্যবহার করলে আস্তে আস্তে কাজ হয় ঠিকই কিন্তু রোগ শরীর থেকে এক্কেবারে নির্মূল হয়ে যায় হোমিওপ্যাথিক ওষুধ দু চার ফোঁটা করে খেলে অনেক পুরনো রোগ সেরে যায় এবং মানুষ সুস্থও হয়ে যায় তাহলে যদি ওই ওষুধ খেয়ে আমাদের সেরে যায় তাহলে আমরা কেনই বা হাসপাতালে যাব আমরা দেখি না হোমিওপ্যাথিক আয়ুর্বেদ আর সিদ্ধা যদি খেয়ে আমাদের অসুখ সেরেই যায় তাহলে আমরা অযথা কেন টাকা পয়সা অপচয় করতে যাব তাই আমি পছন্দ করি যে এই পদ্ধতিগুলো ব্যবহার করব দেখি না কী হয়